আমার সবচেয়ে বড়ো শক্তি আমার উৎসাহ উদ্দীপনা এবং পরিশ্রম করার ইচ্ছে এটাই আমার সবচেয়ে বড়ো শক্তি এবং সেই সঙ্গে মানুষের সঙ্গে মিশে যাওয়া এবং মানুষকে আপন করে নেওয়ার যে ক্ষমতা বা যে শক্তিটা রয়েছে সেটাই আমার সবচেয়ে বড়ো শক্তি বলে আমি নিজেকে মনে করি এবং দুর্বলতা হচ্ছে মানুষকে অল্পে বিশ্বাস করে নেওয়া এটা হচ্ছে আমার চরম দুর্বলতা খুব তাড়াতাড়ি মানুষের সঙ্গে মিশছি এবং মানুষকে বিশ্বাস করে নিই তাতে করে অল্প বিস্তর ঠকতে যে হয় না ঠকি নি তা নয় ঠকলেও তার মধ্যে আলাদা শান্তি আছে বলে আমি মনে করি মানুষকে বিশ্বাস করার পর যে ঠকা তাতে করে মনে কোনো কষ্ট হয় না আমি ঠিক আছি আমার মানুষকে সহজে বিশ্বাস করে নেওয়াটা হচ্ছে দুর্বলতা এবং ভীষণ রকমের উৎসাহ এবং পরিশ্রম করার ক্ষমতাটাই আমার শক্তি